হ্যাঁ আমি আমাদের এলাকা পূর্ব মেদিনীপুরে হাসপাতালে নানা রকম সমস্যা দেখতে পাচ্ছি যেমন অতিরিক্ত ভিড়ের কারণে এমার্জেন্সি বা যাদেরকে তো সঙ্গে সঙ্গে চিকিৎসার দরকার সেই সমস্ত রোগীর চিকিৎসা তাড়াতাড়ি হচ্ছে না এবং লাইন দিয়েই চিকি রোগীদের দেখার ব্যবস্থা করে দিতে হচ্ছে যেমন কোনো রোগীর যদি অসুবিধা থাকে খুব অসুবিধা থাকে সে দাঁড়িয়ে থাকতে নাও পারে কিন্তু তাকে লাইন দিতে হচ্ছে এই নিয়মটি খুবই খারাপভাবে অনুসরণ করা হচ্ছে কিন্তু সেই রোগীর যে এত কষ্টের ফলে তাকে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হয় না হাসপাতালে সেইগুলো খুবই খারাপ বিষয় এবং এইভাবেই চ্যালেঞ্জের পরিণত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ বা রোগীরা রোগীরা সা হাসপাতালে সেবা শুশ্রূষা বা চিকিৎসা পাওয়ার জন্যই হাসপাতালে ভর্তি হচ্ছে কিন্তু তাদেরকে উপযুক্ত চিকিৎসা না দিয়ে তাদেরকে লাইন দিতে বলা হচ্ছে এবং লাইনে যতক্ষণ প্রায় তাদেরকে তিন থেকে চার ঘণ্টা লাইনে অপেক্ষা করার পর তারপর চিকিৎসার জন্য বলার সুযোগ পাচ্ছে তারপর তারও কতক্ষণ পরে চিকিৎসার সুযোগ পাচ্ছে এইভাবে নিয়ম সরকারি নিয়ম না মেনে এইভাবে হাসপাতালে কাজ করা হচ্ছে